হ্যাঁ আমি বলতে পারবো বাড়িতে রান্নার জন্য যে এল পি জি সিলিন্ডার ব্যবহার করি আমরা তাতে আমাদের অনেক নিরাপত্তা অবলম্বন করে চলতে হয় গ্যাস যখনই শেষ হয়ে যায় তখন গ্যসের পাইপটা খুব দেখে শুনে লাগাতে হয় কারণ ওখানে যদি কিছু একটা গড়বড় হয় তাহলে বড়ো কোনো দুর্ঘটনা ঘটার সুযোগ থাকে গ্যাসের সামনে যেমন লাইটার নেলপালিশ বা কোনো থিনার জাতীয় জিনিস রাখা যাবে না ওইগুলো যে কেউ অনেক সময় অনেক গড়বড় হতে পারে রান্না শেষ হয়ে যাওয়ার পর গ্যাসের রেগুলেটরটা বন্ধ করে দেওয়ার উচিত এবং বারবার চেক করা উচিত যাতে যে যে বন্ধ আছে কি না কখনও যদি হঠাৎ করে গ্যাসের গন্ধ নাকে আসে তখনও সঙ্গে সঙ্গে গ্যাসের রেগুলেটরে গ্যাস ওভেনের বার্নারের রেগুলেটরে চেক করা দরকার এছাড়াও মাঝে মাঝে একবার করে সার্ভিস করানো দরকার নাহলে অনেক সময় বাইরে থেকেই দুর্ঘটনা ঘটতে পারে এছাড়াও বারবার করে গ্যাসের মানে রেগুলেটারটা চেক করে নিতে হবে যে বন্ধ করেছি বা খোলা আছে কি না খোলা থাকলে কিন্তু ঐটা থেকেও অনেক সময় দুর্ঘটনা ঘটে বাস্ট করতে পারে